আমার বাংলা ভাষায় কখনও লিখতে বা বলতে অসুবিধা হয়নি কারণ আমি জন্মগতভাবেই বাঙালি আমার মাতৃভাষা আছে বাংলা তো বাংলায় লিখতে বা বলতে আমার কোনোই অসুবিধা হয় না আমি যেখানেই যাই বাংলাতে কথা বলি বরং অনেক জায়গায় হচ্ছে আমি যে বাংলাতে কথা বলি তো সে যারা বাংলাটা ঠিকভাবে জানে না তাদেরও অনেক অসুবিধা হয় কিন্তু আমার তেমনই অসুবিধা হয় না আমি বাংলার সাথে সাথে আরও অনেক ভাষাতেই সে কথা বা লিখতে জানি